উন্নত পৃথিবী সম্পর্কে মতামত বলতে বলা যায় যে বিভিন্ন প্রযুক্তিবিদ্যার উন্নতি ও মানুষের জীবনযাত্রার উন্নতি হল পৃথিবীর উন্নতি এবং এই সম্বন্ধে বলা যায় যে পৃথিবী উন্নত হতে পেরেছে কারণ উন্নত প্রযুক্তিবিদ্যা এবং বিভিন্ন উন্নত দেশগুলির মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং অর্থনীতির মান উন্নয়ন পৃথিবীতে উন্নত করতে পেরেছে কিন্তু এর মাধ্যমে একটি ক্ষতির সম্মুখীনও হতে হয়েছে বিভিন্ন পরিবেশগত দূষণ এবং পৃথিবী ভারসাম্যহীন হয়ে পড়ছে এর ফলে পৃথিবীতে প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে এবং এ কিছু ক্ষতিরও সম্মুখীন হতে হচ্ছে পৃথিবীকে উন্নত প্রযুক্তি করতে গিয়ে